এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তাররে অভাবের জন্য অত্থাত একটা ডাক্তার কিছু কিছু রোগ হয়তো ঠিক মতো করে ধরতে পারে না এবং যার জন্য একই ওষুধ এর তার ওপর চালিয়ে যায় এবং সে রোগীর ঠিক হতে ঠিক হওয়ার জন্য প্রায় এক মাসও পর্যন্ত লেগে যেতে পারে আর সেই জায়গায় শহরে এলাকায় নানা ধরনের চিকিৎসার ওতে দেখা যায় আলাদা আলাদা ধরনের আলাদা আলাদা ধরনের ডাক্তার রয়েছে এবং যার ফলে প্রতিটা চিকিৎসার ক্ষেত্রে ওদের পেটের সমস্যার জন্য আলাদা ডাক্তার কিডনির সমস্যার জন্য আলাদা ডাক্তার হাড়ের সমস্যার জন্য আলাদা ডাক্তার এই সমস্ত জন্য শহরে এলাকায় নির্দিষ্ট এলাকার পরি জায়গার তুলনায় শহরে এলাকায় যে আলাদা মানে ডাক্তারি ক্ষেত্রে সুবিধা রয়েছে আর কি অর্থাৎ সে পয়সা থাকুক কি না থাকুক শহরে এলাকায় ডাক্তারের মধ্যে হয়তো কিছুজনের মানসিকতা হয়েছে তারা হয়তো ফ্রিতেও চিকিৎসা করে থাকে এমনকি যে ডাক্তাররা স বসময় মানে থা উপস্থিত থাকেন না শহরের হাসপাতালে তা নয় তারা সব সময় ঘুরে ফিরে থাকেন নয়তো এক শহরে থেকে আরেক শহরে তার চিকিৎসা করে থাকেন কিন্তু স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিতে ডাক্তাররা এক জায়গাতে থাকতে হয় এবং ওই জায়গা থেকে সারাদিন তাদের চিকিৎসা করে যেতে হয়